হ্যাঁ আমার এলাকায় অনেকেই পশুর ডাক্তার রয়েছে তারা সাধারণ সাধারণ বস্ত্রের প্রাণীদের সুস্থ রাখার জন্য সুপারিশ দিয়ে থাকে যেমন আমার ছাগলের পায়ে কেটে গেছিল সে ছাগলকে আমি পায়ে তার গরম জলে সেঁক দিয়ে ভালো কাপড় দিয়ে আর মলম লাগানো তাকে টাইম মতো ওষুধ দেওয়া আর বাইরে যেন রোদে না যায় সেই সব বিভিন্ন কিছুই আর শেষবার আমার পশুর পরীক্ষা করা হয়েছিলো প্রায় কুড়ি দিন আগে পশুর জন্য খরচ হয়েছিল আমার প্রায় তিনশো টাকার মতো